হ্যাঁ আমি কৃষকদের জন্য ঋণ পরিত্যাগ বা কাজের বিষয়ে সচেতন ঋণ পরিত্যাগ হলো একটি ব্যবস্থা যেখানে সরকার বা সরকারের যারা কর্তৃপক্ষরা কাজ করেন তারা কৃষকদের লোন বা তাদের কর্জ মকুব করে দেয় এর মাধ্যমে কৃষকরা তাদের ঋণের বোঝা কমাতে পারেন এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটতে পারে ঋণ পরিত্যাগের কিছু সুবিধাও আছে ঋণ পরিত্যাগের মাধ্যমে ঋণের চাপ খুব কমানো যায় ঋণ পরিত্যাগ করলে কৃষকদের ঋণের চাপও কমে যায় যা তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা করে ঋণ মুক্ত কৃষকরা তাদের উৎপাদনশীলতা বাড়াতে পারেন যেটা হয়েই থাকে যে যাদের পিছনে বোঝা কম আছে তারা নিজেদের ইনকাম বাড়লে তারা ভালো চাষ করতে পারে এবং নতুন নতুন বিনিয়োগ করতেও সক্ষম হয় ঋণ পরিত্যাগ কৃষকদের মানসিক চাপ কমাতে সহায়ক করে তা তাদের সামগ্রিক সুস্থতায় ইতিবাচক প্রভাবও ফেলে আর যত কৃষকরা সুস্থ থাকে তত সবকিছু চাষও ভালো হবে আর সব মানুষ খুশি থাকবে সুবিধা পাওয়ার মানদণ্ড হচ্ছে সাধারণত নির্দিষ্ট পরিমাণে ঋণের উপর ঋণ পরিত্যাগের সিদ্ধান্ত হয় কৃষকদের আর্থিক অবস্থা যাচাই করা হয় যেমন তাদের আয় কত সম্পদ এবং ঋণের পরিমাণ কত সেই জিনিসটাকেও দেখা হয় এবং কৃষিচুক্তি যেটা মেন কিছু ক্ষেত্রে কৃষকদের কৃষিচুক্তি করানো হয় প্রাকৃতিক দুর্যোগের প্রমাণও গুরুত্বপূর্ণভাবে হতে পারে যে কোনও দেশের বা অঞ্চলে ঋণ পরিত্যাগের নিত্যাবলী ও শর্তাবলী ভিন্ন হতে পারে তাই স্বাধীন সরকার নির্দেশে অনুসরণ করা প্রয়োজন এই ক্ষেত্রে আমি এইটুকখানি মনে করি যে লোন আছে লোন করানোর ফলে কৃষকদেরকে ঠিকঠাক সময় দেওয়া উচিত তারা সেই লোনটাকে কে ভোগ করানোর জন্য তাহলে তাদের জীবনটাও ভালো হবে এবং দেশের চাষ আছে চাষের পরিমাণও ভালো হবে এবং দেশের সবদিক থেকে সব সুযোগ সুবিধাও পাওয়া যাবে মানুষও সুস্থ থাকবে বেশি পরিমাণে